বর্ধমান জেলায় সবদিকে সুবিধা আছে কিন্তু কিছু কিছু জায়গায় যাতায়াতের অসুবিধা আছে আমাদের কিছু কিছু এলাকা আছে যেগুলো মেন মেন রাস্তা মেন রাস্তা থেকে বা মেন মোড় যেটাকে বলা হয় যদি আমি উদাহরণ দিই সেরকম হল যদি ধরে নিই যে বর্ধমান থেকে কাটোয়া রোড তো সে বর্ধমান থেকে কাটোয়া রোড একটা মেন রোড তো সেই সেখান মানে এই বর্ধমান থেকে কাটোয়া রোডে যে আমাদের এক একটা গ্রামের যে মোড় পড়ে যে বাসস্ট্যান্ড পড়ে সেই বাসস্ট্যান্ড থেকে এমন কিছু কিছু গ্রাম আছে যেগুলো অনেকটা দূরে যেগুলো যাতায়াত টোটো করে যেতে গেলে হয়তো অনেকটা খরচ সাপেক্ষ হয়ে ওঠে যাদের বাড়িতে বাইক আছে তাদের সুবিধা কিন্তু বাইক ছাড়া যারা তাদের কিন্তু যাতায়াতের জন্য খুবই অসুবিধা কারণ সেখানে কোনো বাস নেই কোনো ট্রেনের যোগাযোগ নেই আর এই মানে আমাদের বর্ধমান থেকে কাটোয়ার ট্রেন ছাড়া বাকি এদিকে তো কোনো ট্রেনে যোগাযোগই নেই যেমন কিছু কিছু এলাকা আছে বলি মন্তেশ্বর মালডাঙ্গা হ্যাঁ এরকম টাইপের জায়গাগুলো ট্রেনে কোনো যোগাযোগ নেই এবং বাসেরও সেরকমভাবে খুব যে ভালো যোগাযোগ তাও নয় কারণ ওই মন্তেশ্বর মালডাঙ্গা এরকম টাইপের জায়গাগুলো মেন পয়েন্ট ছাড়া ওর ভিতরে যে গ্রামগুলো আছে যেগুলো অনেকটা দূরে হতে পারে মেন পয়েন্ট থেকে মোটামুটি সাত থেকে দশ কিলোমিটার দূরেও কিছু গ্রাম আছে যেগুলোতে কোনো বাসের যোগাযোগ কিছুই নেই এবং কিছু কিছু এলাকা আছে এখনো হয়তো কর্দমাক্ত রাস্তা এখনো পাকা হয়ে ওঠেনি তো সেই সব এলাকার মানুষদের বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় তো সেই সমস্ত এলাকা যেহেতু যাতায়াতের অসুবিধা তো সেইখানে তো মোবাইল নেটওয়ার্কেরও অসুবিধা সেখানে নেটওয়ার্কও হয়তো ভালোভাবে পৌঁছয়নি এবং হতে পারে এখনো দু একটা জায়গা আছে যেখানে হয়তো এখনো আমাদের আধুনিক যা আলো বৈদ্যুতিক আলো সেগুলো পৌঁছে উঠতে পারেনি তো কিছু কিছু এলাকাকে কিন্তু এখনো পর্যন্ত আমাদের বিপদের মানে প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু সে সমস্ত এলাকা চাষের পক্ষে খুবই উপযোগী সে সমস্ত এলাকা চাষের উপর নির্ভর করেই কিন্তু চলছে